হ্যালো হ্যাঁ আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা দেখুন আজকেই কি যেতে হবে আচ্ছা এই সপ্তাহের মধ্যে আজকে হল বোধহয় কুড়ি তারিখ তাহলে আমি যদি তেইশ তারিখ হ্যাঁ তেইশ তারিখ বোধহয় আমি ফাঁকা আছি তো এবং যদি আমি ফাঁকা নাও থাকি আমার যদি দু তিনটে লোক যায় তাও তো আপনার কাজটা হয়ে যাবে আচ্ছা তাহলে তেইশ তারিখ দশ আচ্ছা ঠিক আছে তো আপনি আগের হ্যাঁ আপনার কি আগে বাড়িটা দেশবন্ধু রোডের ওখানেই ছিল আচ্ছা আচ্ছা আচ্ছা আসলে আমি ওই জন্যেই আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেসা করলাম তার কারণ ওই যে আপনি যে দাদার সূত্র ধরে বলছেন ওর বাড়ি তো ওই নাদিয়ার ওখানে সে বলেছিলেন যে আপনি ফোন করবেন তো সেই জন্যে হ্যাঁ হ্যাঁ ওইজন্যেই আপনাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ হ্যাঁ মানে ওই দাদা তো আমাকে আগেই বলে দিয়েছিলো যে আপনাদের যাতে একটু দামটা কম করি তো সেক্ষেত্রেও কোন চাপ হবে না হ্যাঁ আমরাও ওরকমই নিই কিন্তু দাদা যেহেতু অনেকবার বলেছিলেন যে একটু কম করতে সেক্ষেত্রে আমি সাড়ে চার হাজার টাকায় আমি করে দোবো কোনো সমস্যা নেই একদম একদম একদম আপনি একদম চাপ নেবেন না আমি একদম পৌঁছে যাবো তেইশ তারিখ আমিই চলে যাবো আমার সাথে দুজনও যাবে আমিও যাবো কোন সমস্যা নেই আর পেমেন্টের কথা তো হয়েই গেল তাহলে তেইশ তারিখ যাচ্ছি আপনি একটু আপনার মানে ঠিক যেইখানে থাকেন সেই জায়গাটার একটু ঠিকানাটা আমাকে একটু পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখি হ্যাঁ হ্যাঁ